হ্যাঁ এখানে জেলেদের কিছু জাতি আছে এবং তাদের কিছু কিছু গোষ্ঠীও আছে প্রত্যেকে আলাদা আলাদা গোষ্ঠী নিয়ে কাজ করে আর এই জেলে গোষ্ঠীদের কাজ হলো তাদের প্রধান জীবিকা হলো মাছ ধরা মাছ তৈরি মাছকে ভালোভাবে বেড়ে ওঠানো এবং বাজারে নিয়ে যেয়ে সেই মাছই ব্যবসা করে রুজি রোজগার করা এটা এই গোষ্ঠীদের কাজ এই সম্প্রদায়ে একসাথে অনেকজন বসবাস করেন জেলে পরিবারের অনেক সদস্যই এখানে বসবাস করেন এই পরিবারগুলি মিলে একটি পাড়া তৈরি হয় মাছ ধরার সম্প্রাদায়গুলির কতকগুলি উৎসব আছে সেই উৎসবগুলি মাছেদের জেলেদের যে উৎসব সেই উৎসব নামে পরিচিত এই উৎসবগুলি নিয়ে জেলেরা তারে তাদের নিজস্ব রকম দিয়ে তারা উৎসবগুলি পালন করে থাকে